আমি একটা লম্বা ট্যুর করেছি যে তাতে হল সবাই বা আমাদের বাড়ির সবাই মিলে যাব এবং খুব আনন্দ করব তার জন্য আমাকে অনেকদিন থেকে প্রস্তুতি নিতে হচ্ছে আর এত পাঁচজনের খাবার টাবার সব রেডি করা জামাকাপড় আর এ সব কিছু গোছ করা এবং গাড়ির কাগজপত্র এবং আধার কার্ড আর এ এইসব আমাদের বাড়ির গাড়ির ড্রাইভারকে বুকিং করেছি যে হল আমাদের বাড়িতে গাড়ি আছে তাই জন্য আমরা হলো ড্রাইভারকে বলেছি যে যেমন তোমার কাগজপত্র ড্রাইভার লাইসেন্স আর এ যেমন সব কিছু নেয় আর তাকে সব কিছু বলে দিয়েছি যে যেমন সে আমাদের গাড়িটাকে যেমন গাড়ির যেইসব জিনিসপত্র আর এ তাকে নিয়ে নিতে বলেছি সে সাথে রেডি করে নেবে এবং আমি একেকজনকে এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছি এত দিন ধরে তো যাব দশ বারো দিনের জিনিস ট্যুর তাহলে আমি একেক একেকজনকে এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছি যেমন মাকে বলেছি কি তুমি তোমার এ হল খাবারের এই সাবান তেল আর এ এগুলো যেমন গোছ করবে আর আমার মেয়েকে বলেছি তুই তোর জামা প্যান্টগুলো আর এ গোছ করে নে আর ছেলেকেও বলে দিয়েছি যে তার জামাপ্যান্ট গোছ করে নিতে তাহলে কী হবে যে যার কাজটা যদি সে তার সুবিধা মতন করে নেয় তাহলে আমার নিজেকে অতটা কোনও মনে হবে না আমি নিজে আমি শুধু যাওয়ার সময় শুধু যে খাবারগুলো সেদিনে খাবো সেই খাবারগুলো রেডি করব আর এমনি বিছনাপত্তরও আর এ সেগুলো আর এ রেডি করে নেবো দিয়ে তাহলে আমি আমার সঙ্গে যদি সবাই সহযোগিতা করে তাহলে অতটা মনে হবে না তাহলে সবাই মিলে একসঙ্গে গেলে সব্বাই সেখানে সেখানে আনন্দও পাব এবং অনেক দিন ঘুরতে গেলেও অনেক জিনিসপত্রও তো চাই সেই সবগুলো সবাই মিলে একসঙ্গে গোছগাছ করে নিলে অতটা অসুবিধা হবে না আর আমি মানে কোনও সেখানে যেয়ে অতটা অসুবিধায়ও পড়ব না এবারে যেইটুকু খাবার টাবার লাগবে সেগুলো হল সেখানে বাইরে কেনাকাটা করে নেবো আর যেইটা নিজেরা নেওয়ার যথেষ্ট নেওয়ার সেইটা আমরা নিয়ে নেবো তাহলে আর সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লে অতটা কোনও অসুবিধা হবে না